পশুপালনের পাশাপাশি এমন কয়েকটা ব্যবসা আছে যেগুলি পার্শ্বভাবে করা যেতে পারে যেমন হচ্ছে পোষা প্রাণীর দোকান বা পোষা প্রাণীর জিনিসপত্রের দোকান এইখানে সাধারণত পোষা পাখির দোকান পোষা প্রাণীর দোকান হল একটি খুচরো ব্যবসা যা জনসাধারণের কাছে প্রাণী এবং পোষা প্রাণীর যত্নে সংস্থান বিক্রি করে পোষা প্রাণীর দোকানে বিভিন্ন প্রাণী সরবরাহ এবং পোষা জিনিসপত্র বিক্রয় হয় বিক্রয় হওয়া পণ্যগুলির মধ্যে রয়েছে খাদ্য ট্রিটস খেলনা কালার বেড়ালের লেটার খাঁচা এবং অ্যাকোরিয়াম এই সমস্ত জিনিসগুলি সাধারণত বিভিন্ন ধরণের ক্রেতাদেরকে দোকানের প্রতি আকৃষ্ট করে কারণ বিভিন্ন মানুষদের ঘরে আজকালের দৈনন্দিন জীবনে অনেক পশু পশু পাখি পোষা প্রাণী রয়েছে এবং তাদেরকে যত্ন সহকারে রাখবার জন্য এই ধরণের ব্যবসা পশুপালনের পাশাপাশি করা যেতে পারে মাংস ডিম দুধ পশম ছাড়া অতিরিক্ত পণ্য যেগুলি আমি সাধারণত পান করবো বা বিক্রয় করতে পারি সেগুলির মধ্যে রয়েছে পানীয় দ্রব্যের মধ্যে রয়েছে শরবত যেটা গোটা বছরই একটি চাহিদা সৃষ্টি করে এবং যেটা গরমকালে বিশেষত বিভিন্ন মানুষ চেয়ে থাকে এই ধরণের পানীয় জিনিস বিক্রয় করলে অনেক লাভ হতে পারে এবং এটা পানের পানের ক্ষেত্রেও খুবই স্বাস্থ্যকর হতে পারে শরবত যেমন লেবুর শরবত মোসাম্বির শরবত এই ধরণের জিনিসের অনেক চাহিদা আছে এবং এগুলো বিক্রি করা খুবই সহজ আর এখান থেকে যা লাভ হয় সেটাও অতুলনীয়